আমার প্রিয় খাবার হল সরষে ইলিশ আর ভাত এছাড়া আমি বিরিয়ানি মোমো চাউ চিকেন মোগলাই ফুচকা আইসক্রিম ইত্যাদি খাবার খেতে পছন্দ করি আমি এই খাবারগুলি যেখানে খেতে পছন্দ করি সেই জায়গাগুলি হল মধুবন হোটেল স্পাত হোটেল প্যারাডাইস হোটেল গঙ্গা হোটেল পেটুক জাংশন প্রভৃতি হোটেলে খেতে পছন্দ করি এছাড়া আমি স্ট্রিট ফুড এবং রাস্তার ধারের দোকানে খেতেও পছন্দ করি যেমন রোল মোগলাই চাউ আইসক্রিম চাট ফুচকা ইত্যাদি এছাড়া আমি মায়ের হাতের রান্নাও খেতে পছন্দ করি একসঙ্গে বসে খাওয়ার মজাটাই আলাদা